আমি পশ্চিম বর্ধমান পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার একজন বাসিন্দা আমাদের এখানকার কৃষি পদ্ধতি হচ্ছে প্রথমত হচ্ছে সনাতন পদ্ধতি এবং এই কৃষি পদ্ধতিতে হাল লাঙল ইত্যাদির মাধ্যমে চাষাবাদ করা হতো কিন্তু বর্তমানে কৃষিকে আরও উন্নতির পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে যার ফলে কৃষি ধীরে ধীরে উন্নত হচ্ছে নাহলে আগে আমাদের কৃষিতে জলের যে ব্যবস্থা সে জলের ব্যবস্থা খুবই খারাপ ছিল বৃষ্টির জল বা সেচের জলের বৃষ্টির জলের ওপর বেশিরভাগ নির্ভর করে থাকতো কিন্তু বর্তমানে পাম্পের মাধ্যমে সেচ পদ্ধতিতে এবং আরও অন্যান্য আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে কৃষিতে জলের ব্যবস্থা করা গেছে এবং এই জলের ব্যবস্থা করার ফলে কৃষি ধীরে ধীরে আরও উন্নত হচ্ছে এবং কৃষিতে আগে সারের কোনোরকম ব্যবস্থা ছিল না এখন বর্তমানে বিভিন্ন রকম জৈব সার এবং জীবাণু কীটনাশক মুক্ত জৈব সার ব্যবহার করে একটি সুস্থ কৃষি সংবোধ করা হচ্ছে এবং এখানে এখানকার শস্য হচ্ছে যেমন ধান গম ইত্যাদি এখানে চাষ আবাদ করা হয় এখানে পশুপালনের দিক থেকে গরু মোষ ছাগল মুরগি ইত্যাদি এগুলি বসবাস করা হয় এবং এই পশুপালনের দিক থেকে যদি বলা যায় তাহলে আগে পশুপালন একটু পুরাতনী পদ্ধতি বা সনাতনী পদ্ধতিতে হতো এখন বর্তমানে পশু খামার এবং পশুপালন যেমন মুরগি পালন ছাগল পালন গরু পালন পুরোটাই আধুনিক পদ্ধতিতে করা হচ্ছে যাতে পশু সেই শিল্পের উন্নতি ঘটে এবং সেই শিল্প থেকে শিল্পের সাথে যুক্ত মানুষজনও খুব ভালোভাবে উপকৃত হয়ে থাকে এছাড়াও আমরা যদি বিশেষ করে বিভিন্ন খামারের দিক থেকে দেখতে পাওয়া যায় তাহলে আগে গরুর দুধ দোয়ানোর জন্য বিভিন্ন মানুষ নিযুক্ত থাকতেন বর্তমানে সেইটি সেই কাজটি খুবই কম সময়ে যন্ত্রপাতির মাধ্যমে সুন্দরভাবে সম্পন্ন করা হচ্ছে এবং আরও হচ্ছে ছাগল পালনের দিক থেকে দেখুন বিভিন্ন জাতের ছাগল পালন করে অনেক মানুষ গ্রাম থেকে মানুষ যে যারা ছোটো খাটো ব্যবসার মাধ্যমে নিজেকে আরও স্বনির্ভর এবং উন্নত করে তুলছে এবং এই পুরাতনী শিল্পগুলিকে নতুন পদ্ধতির মাধ্যমে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে